আমার এমন একটি সময় হলো যেহেতু আমাদের অনেক দিনের চা দোকান সেখানে কাজ করে সবাই আমি মাঝে মাঝে যাই তাই আমাকে প্রায়ই বকতো এমন কী আমার শশুর শাশুড়ি মা চা দোকানেই থাকে আমি যে যখন চায়ের কিছু করার জন্যে বলি বা একটু চিনি বেশি হয়ে যায় তখনই আমার শাশুড়ি মা যা নয় তাই বলে আমাকে তাই আমার খুব মনে করে ওই সময়টার কথা যে সময়ে আমি ভালো চা করতে পারতাম না তাই শাশুড়ি মায়ের সাথে কাজ করা আমার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিলো আমি এর ফলে বেশ কিছু দিন আর দোকানকে যাই না কিন্তু আস্তে আস্তে দেখলাম যে দোকানে না গেলে বাড়িতেও প্রচুর অসুবিধা হচ্ছে তাই একটু একটু করে বাড়িতে করতে করতে এখন আমি সাহস করে দোকানে গিয়ে কাজ করতে ভালোই পারছি এবং এই ঝগড়া থেকে এখন অনেকটাই পরিত্রাণ পেয়েছি